গত এক বছর আগে আমি পাড়ার দোকান থেকে একটা বাজাজ কোম্পানির পাখা কিনেছিলাম সেটা যখন কিনেছিলাম তখন ভেবেছিলাম ভালো হবে না কিন্তু এক বছর ব্যবহার করে দেখলাম পাখাটা খুবই ভালো কাজ করছে একবারও খারাপ হয়নি যখন নতুন অবস্থায় কিনেছিলাম তখন যেমন হাওয়া হতো এখনো ঠিক তেমনই হাওয়া হয় পাখাটার রংটাও এখনো নষ্ট হয়ে যায়নি এখনো নতুনের মতো চকচক করছে বাকি অন্য পাখার তুলনায় এই পাখাটায় ইলেকট্রিক বিলও অনেক কম আসে আমার চেনাজানা কাউকে আমি তো বলব এই পাখাটা কিনতে কারণ এই পাখাটা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি